বর্তমান পরিস্থিতিতে আরও বেশি লোকের কাছে বিজ্ঞাপন দেওয়ার এবং পৌঁছানোর জন্য সবথেকে প্রথমে যেটি প্রয়োজন সেটি হল সোশাল মিডিয়া কারণ এখন সোশাল মিডিয়ার ব্যাপকভাবে প্রসার বাড়ছে এবং প্রায় আমাদের দেশের নব্বই শতাংশ লোক এই সোশাল মিডিয়া ব্যবহার করে থাকে যার জন্য কোনো কিছুর কোনো কিছুর বিজ্ঞাপন যদি এই সোশাল মিডিয়াতে দেওয়া যায় কোনোভাবে সেটি প্রায় সমস্ত লোকের কাছেই পৌঁছে যায় এবং তাছাড়া আরো অনেকগুলি দিক রয়েছে এটি হ্যান্ডবিলের মাধ্যমেও অনেকের কাছে পৌঁছানো যেতে পারে এবং দেয়ালে পোস্টার দেওয়ার মাধ্যমেও অনেকের কাছে পৌঁছানো যেতে পারে আর এমন একটি বিজ্ঞাপন সম্পর্কে আমাকে যদি বলতে বলা হয় আমি বলব স্বচ্ছ ভারত অভিযান এই বিজ্ঞাপনটি যেন সবারির কাছে পৌঁছে দেওয়া হয় কারণ এতে শুধুমাত্র আমাদের ঝাড়গ্রাম জেলায় নয় আমাদের পুরো দেশ যদি এই স্বচ্ছ ভারত অভিযান মেনে চলে তাহলে আমাদের ঝাড়গ্রাম জেলায় এবং আমাদের দেশ দূষণমুক্ত থাকবে এবং অনেক রোগ জ্বালাও কম হবে